একটা শিল্পকর্মের ছবি আঁকতে কতক্ষণ লাগবে সেটা সঠিক করে বলা অসম্ভব কেননা আমি যদি একটা সে একটা বিল্ডিংয়ের ছবি আঁকি তার মধ্যে অনেক ছোটো ছোটো কাজ থাকে সেগুলো করতে সময় লাগে আবার কোনো কোনো কোনো কোনো শিল্প ছবি আঁকতে এক থেকে দেড় ঘন্টাও লাগে কোনোটা দু চার ঘন্টাও লেগে যেতে পারে তার মধ্যে রঙ দিয়ে ফুটিয়ে তুলতে হয় যাতে জীবন্ত লাগে জীবন্ত ছবি করার জন্য সময় তো লাগেই রঙ দিয়ে তারপরে শেড দিয়ে এভাবে ছবিগুলোকে ফুটিয়ে তুলতে হয় তা না হলে প্রকৃত ছবির মতো মনেই হবে না সর্বনিম্ন একটা পেন্টিং সর্বনিম্ন বলতে দু তিন ঘন্টাও লাগতে পারে তার থেকে বেশিও লাগতে পারে

একদিনও লাগতে পারে প্রথমত ছবিটা আঁকতে হয় পেনসিল দিয়ে তারপরে সেটিকে রঙ দিয়ে তার প্রকৃত চেহারাটাকে ফিরিয়ে আনতে হয় এইভাবে বর্ণনা করা যেতে পারে